আমি আপনাদের এজেন্সি থেকে একটি ক্যাব বুক করতে চাই ক্যাবটি আমি রাইডের জন্য নেব ক্যাবটি আমি পুরুলিয়াতেই ব্যবহার করবো অনুগ্রহ করে আপনি ড্রাইভারকে জিজ্ঞাসা করে নিন আমি কিন্তু ক্যাবের ভাড়া ক্যাশে দেব ড্রাইভারের কাছে কি খুচরো পয়সা হবে